এখনও পর্যন্ত আমার সবচেয়ে প্রিয় হ্যাঁ বাইক এক্সপিরিয়েন্স হলো আমি যখন লাদাখে গিয়েছিলাম আমি আমার বন্ধু বান্ধবদের সাতে লাদাখে বেড়াতে গিয়েছিলাম হ্যাঁ আমার চার বন্ধু এবং চারটি বাইক নিয়ে আমরা অনেক বেড়াতে গিয়েছিলাম লাদাখ আমাদের এখেন থেকে অনেক দূরে সেইজন্য আমরা ভালোভাবে আগে থেকে প্রস্তুতি নিয়েছিলাম হ্যাঁ বাইকের কাগজপত্র টাকা পয়সা তেল সব ভালোভাবে দেখে নিয়ে তারপরে বেরিয়েছিলাম আর যেহেতু লাদাখ অনেক দূরে হ্যাঁ সেহেতু অনেক রাজ্যের উপর দিয়ে আমাদেরকে যেতে হয়েছিলো বাইকটি নিয়ে এই বাইকটি নিয়ে যাওয়ার সময় আমরা বিভিন্ন রাজ্যের উপর দিয়ে যখন গেছি তাদের হ্যাঁ কথাবার্তা তারপরে পোশাক আশাক খাবার দাবার বিভিন্ন ধরনের জিনিস আমরা অনুভব করেছি এবং আমাদেরকে এটি খুবই ভালো লেগেছে আর তাছাড়া যখন আমরা লাদাখে গিয়েছিলাম কাশ্মীরে প্রথমে ঢুকেছিলাম সেখানে বরফ হ্যাঁ বড়ো বড়ো গাছ এবং পাহাড় দেখে অনেক মুগ্ধ হয়েছিলাম দিয়ে আমরা যখন লাদাখে পৌঁছালাম সেখানে প্রকৃতির এত সুন্দর দৃশ্য আমরা আগে দেখিনি অনুভব করিনি সেই দৃশ্য দেখে আমাদের মনটা প্রায় ভরে গিয়েছিলো এবং আমরা সেখানে অনেকক্ষণ ঘোরা ফেরা করে সেখানে খাবার দাবার করে হ্যাঁ তারপরে আমরা দু দিন সেখানে ছিলাম সেখানে এত সুন্দর পরিবেশ আমরা এতই মুগ্ধ হয় গেছিলো আমাদের সেখানে থাকার কথা ছিলো না তারপরও দু দিন ছিলাম তারপরে মন খারাপ করে আমাদেরকে আবার ফিরে আসতে হয়েছিলো আমরা সেই আবার সকল বন্ধুরা যখন ফিরে আসছিলাম মনটা খারাপ ছিলো এবং বাইকে করে ফিরে চলে এসেছি হ্যাঁ আবার সুযোগ পেলে আমাদের বন্ধুদের সাথে লাদাখে যাবো